বর্তমানে এখন যা পরিস্থিতি বাসে যাওয়া খুবই কষ্ট সিট পাওয়া যায় নে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় প্রতিটা স্টপেজে দাঁড়ায় এব ওতে আমাদের দেরি হয় ট্রেনেও সেম একই ওই জন্যে আমি একটা বাইক কিনেছি যাতে আমার যাওয়া আসা খুবই সহজে হয় কোনও জায়গায় দাঁড়াতে হয় নে আমাদের পরিবারকে নিয়ে অতি সহজেই একটা জায়গা থেকে অন্য জায়গায় যাই খুবই তাড়াতাড়ি পৌঁছে যাই সেখানে